আমাদের পৃথিবীতে জল এবং অক্সিজেনের জন্যে আমাদের এখানে প্রাণের অস্তিত্ব আছে আমরা বেঁচে আছি কিন্তু অন্য যে উপগ্রহগুলো আছে বিজ্ঞান চেষ্টা করছে সেখানে কোনো প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়ার জন্য কিন্তু সেইরকম কোনো পরিবেশ সেই সমস্ত গ্রহে নাই যেখানে অক্সিজেন বা জল আছে তাই এটা ভাবা যায় যে বাইরের অন্যান্য গ্রহে কোনো বাহ্যিক জীবন নাই